আমি আকাশ সরোবর রেষ্টুরেন্ট থেকে দু প্লেট চিকেন চাউমিন এবং এক প্লেট চিকেন বিরিয়ানি রাঘবপুর দুর্গামন্দিরের পাশে আমি অর্ডার করতে চাই